হ্যাঁ আমি একবার যখন নর্থ বেঙ্গলে ঘুরতে যাই তো ওখানে একবার একটা মরূর মানে ময়ূর দেখেছিলাম তো ময়ূর দেখে আমি আস্তে আস্তে লুকিয়ে খুব কাছে যাওয়ার চেষ্টা করি এবং মোবাইল নিয়ে সেটাকে ফটোবন্দি করার চেষ্টা করি কাছে যেতে যেতে খুব কাছে যখন চলে আসি তখন ময়ূরটি আমাকে তাড়া করে তাড়া করে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম তো কি জানি তো যখন চলে এসছে একটা দূরে অনেকটা দূরে তখন দেখলাম ময়ূরের সাথে আরও তার মানে চারিদিকে দেখছি বাচ্চারা আছে মানে যে বাচ্চার জন্য তারকে রক্ষা করার জন্য আমাকে মনে হয় তারা শত্রুভাবে তাড়িয়ে এসছে সে তখনই বুঝলাম যে মায়ের যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা সেটা ময়ূরের মধ্যেও সেটাও আছে কারণ সমস্ত পশু পাখির মধ্যেও এটা আছে তো এভাবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব যার জন্য ফটোবন্দি করেছিলাম এবং ভয় ও খুব পেয়েছিলাম একটা বিরল পাখি বলতে আমার একটা মাসির বাড়ি আছে গ্রামে সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম ঠিক কীরকম ধান চাষের সময় ধান কাটা তোলা যখন ধান তুলে চাষিরা বাড়ি নিয়ে যায় সেই সময় তো মাঠে ধান তুলে নিয়ে যখন মানে চাষিরা সবাই বাড়ি নিয়ে চলে যায় বিকালবেলা মাঠে ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে মাঠে ধান যে অবশিষ্ট ধান পড়ে আছে দুটো একটা সেই ধান খাওয়ার জন্য বাইরে থেকে একটা বিরল মানে এক ঝাঁক বিরল পাখি এই ধান খেতে আসে এক টাইমে আসে সেটা তারা খাওয়ার তাগিতে হোক মানুষের সাথে এবং চাষিদের সাথে খুব একটা সম্পর্ক তাদের যেন তৈরি হয়ে গেছে দেখলে মনে হয় চাষিরা ধান নিয়ে চলে যাবে বাকি যে ধানটা অবশিষ্ট পড়ে থাকবে মাঠে দুটো একটা করে ধান পড়ে থাকবে সেই ধানটা তারা খেতে আসে এবং এই বিরল পাখির মধ্যে হচ্ছে সব অজানা কিছু পাখিও আছে আমি যাদেরকে চিনি না দেখিনি আজ পর্যন্ত আমার লাইফে সেটা আমি দেখেছি আমার মাসির বাড়িতে গিয়ে